ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তৎকালীন সময়ের বেশ কিছু অনুশীলন সমিতি থেকে শুরু করে গুপ্ত সমিতি থেকে শুরু করে সমস্ত পত্র পত্রিকাগুলি সমস্ত কিছুর মধ্যেই একটা বিপ্লবী মানসিকতার জন্ম হচ্ছিলো আমাদের পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ভারতের বিভিন্ন প্রান্তে এবং বেশ কিছু বিপ্লবী তাদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে সংগ্রামী মনোভাবের মধ্য দিয়ে যে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলো এবং অবশেষে ভারতবর্ষে স্বাধীনতা আনতে তারা সফল হয়েছিল সমস্ত কিছুর মধ্যেই তৎকালীন পত্র পত্রিকাগুলিও যেরকমভাবে সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পত্র পত্রিকা তথা সাহিত্য সর্বকালেরই সমাজ চিত্রকে যেভাবে তুলে ধরে এছাড়াও বেশ কিছু অনুশীলন সমিতি যেগুলোতে গোপনভাবে তৎকালীন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নানা ধরণের গুপ্ত আলোচনা আলাপ আলোচনা এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেভাবে বাংলা তথা পশ্চিমবঙ্গের বিপ্লবীরা যেভাবে উদ্যোগী ভূমিকা পালন করেছিলেন তা সত্যিই ভারতের স্বাধীনতা আনতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল